হ্যাঁ বলুন ও হ্যাঁ কাকিমা বলুন হ্যাঁ হ্যাঁ কাকিমা আপনি কেমন আছেন

হ্যাঁ কাকিমা আমি সবই বুঝতে পারছি আসলে আমারও ওই কী বলব আর এই এই মাসের একটু টিউশনিতে একটু যে বেতনগুলো পাই না আমি এখনও সেগুলো পাইনি সেজন্য আপনাকে দিতে পারিনি তো আমার কত ভাড়া হয়েছে বলুন তো আমাকে মানে কত বাকি আছে বা যদি একটু বলেন একটু ভালো হয় আচ্ছা হ্যাঁ কাকিমা আমি তো বুঝছি আসলে ওই যে মা মায়েরও মাঝখানে শরীরটা যেহেতু অসুস্থ হয়েছিল সেখানেও অনেকটা টাকা খরচা হয়ে গেলো আর আমিও এদিকে ভাড়াবাড়িতে থাকছি দেখুন আমাকেও তো বাড়িতেও তো কিছু দিতে হয় তো এই মাসটা যদি আরেকটু মানে আমার ওপর একটু দয়া করেন যদি আর কি হ্যাঁ কাকিমা আমি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো কোথায় মানে আমাকে কি আমাদের যে বিদ্যুতের বিল সেটাও কি আলাদা করে দিতে হবে না ওইটার মধ্যেই আপনি ধরে নিয়েছেন গোটাটা আচ্ছা আচ্ছা আচ্ছা কাকিমা আমি তাহলে আপনাকে এই পরের মাসে মানে ধরুন এই এপ্রিল মাস তো চলছে এখনও এই মাসের টাকাগুলো তো পাইনি আর তো দশ পনেরোটা দিন আছে তো এর মধ্যে আমি বেতনগুলো পেয়ে যাব টিউশনের আশা করছি আমি আপনাকে ওই মের প্রথম সপ্তাহ নাগাদ যদি দিই তাহলে কি খুব অসুবিধে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনি আপনার আপনার চাপটা আমি আপনার চাপটা বুঝতে পারছি তো আমার নেহাতই মানে হাতে এখন এক একদমই টাকা নেই তাই আর কি আপনার কাছে অনুরোধই করছি যে এই মাসটা আর কয়েকটা দিন আছে এই মাসটা পেরিয়ে যাক আমি সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার সব টাকা দিয়ে দেবো অসুবিধে হবে না আচ্ছা আছে কাকিমা আমি চেষ্টা করছি আপনি আপনাকে সামনের মাসে তাহলে ফোন করছি ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে হুম